হ্যাঁ মাছ ধরতে গিয়ে অনেকে অনেক সম্মুখীন হতে হয় কিন্তু আমি তো যাই না আমার দাদারা যায় হ্যাঁ কিন্তু একবার এই ঝড় মানে মাঝরাতে ঝড়টা হচ্ছে মাঝরাতে বলতে বারোটার দিকে ঝড় তখন ওরা সাগরের মাঝখানে হ্যাঁ ওরা যেই বঙ্গোপসাগর ওই যে সাগর যেটা সাগর দ্বীপ বলে আর কি সেই সাগর দিয়ে সাগরে মাছ ধরতে যায় সাগরে গেছে মাছ একদম কিনারা থেকে বারো ঘণ্টা সাগরের একদম সাগরের মধ্যের দিকে চলে গেছে বারো ঘণ্টা বাইরে কিনারা থেকে বারো ঘণ্টা চালিয়ে যায় এবার সেখানে তো কোনো মোবাইলের টাওয়ারে পাওয়া যায় না মাছ ধরতে গেছে প্রচুর ট্রলার যায় সব মাছ ধরা এই যে লোকজন এরা সবাই যায় মাছ ধরতে হঠাৎ ঝড় উঠেছে ঝড় উঠলে তখন কী করবে ওখান তো কোনো টাওয়ারে পায় না ওয়্যারলেসেই কথা হয় এই এবার একজন ওই ঝড় উঠে দেখে এবার ওরা ওই ফিরে আসছিলো ফিরে আসতে গিয়ে একদম পুরো পাল্টি খায় এক এক ট্রলারে এক একটা ট্রলারে বারোজন করে থাকে পুরো পাল্টি খায় পাল্টি খেলে এবার তখন কী করবে শুরুতে তো কজন এ শুরুতে বেরিয়ে গেলো আর যে কিছু ওই জাহাজের মধ্যে ছিলো তারা আর বেরোতে পারেনি তার ওর মধ্যেই ঢুকেছিল কিন্তু সেই ট্রলার এরা পালটি খেয়েছে মানে ভুট হয়ে গেছে সাগরের মধ্যে জলের কত সময় বেশি থাকতে পারে তারা মারা গিয়েছিলো কিন্তু ওয়্যরলেসে যখন এরকম হলো এর প্রতি ট্রলারেই ওয়্যরলেস থাকে কেননা এই কিনারা থেকে যখন ওরা সাগরের যখন জলাশয়ে যখন যায় তখন ওই মোবাইলের টাওয়ার পায় না তখন ওয়্যরলেসে কথা হয় তখন ওই যারা সাগরে ছিল তারা ওয়্যরলেসে করে দিলো যে এরকম অমুক বোট ডুবে গেছে হুম তখন এবার যখন ওই বোর্ডের নাম করলো তখন সব যারা যারা মোট এক ওয়্যরলেসে ফোন কথা বললে মানে সব যে কটা ওয়্যরলেস থাকে যে কটা বোটে সবাই শুনতে পাবে একই কথা তখন এবার কী করলো কোথায় হয়েছে সেটা বলে দিলো তখন সবাই সেখানে গেল গিয়ে মানে যে কটা আর কি মানুষ ধরতে পেরেছিলো তারা আর কি নিয়েছিলো আটজনের মতন মোটামুটি তারা আর যেসব আশপাশে যেসব ট্রলার ছিলো তারা তুলতে পেরেছিলো মানুষগুলো বাঁচাতে পেরে বাঁচিয়ে তারা বাঁচাতে বলতে মানে সেই ধারে নিয়ে আসতে নিয়ে আসতে তার মধ্যে আটজন থেকে দুজন মারা গেল আর যে ছজন ছিল ছজনকে হাসপাতালে ভর্তি করলো ভর্তি করতে যে হাসপাতালে আবার দুজন মারা গেলো চারজন তখনই বেঁচে ছিলো তাদের আশঙ্কাজনক খুব খারাপ ছিল তারা বেঁচে ছিলো আর যে চারজন তারা ওই বোটও ভুট হয়ে গেছে তখন কী করবে তখন ওই কী করবো ওই সেই বোর্ড সঙ্গে সঙ্গে তো নিয়ে আসা যায় না এবার সব বোর্ডগুলো একসঙ্গে মিলে তখন ঘাটে নিয়ে এসেছিলো ঘাটে নিয়ে আসলে যখন সব পুলিশ দিয়ে সব দেখলো ওর ভেতরে চারজন মারা মরে গেছিলো তাই এই আর যে কত এই যে সাগরে যারা মাছ ধরতে যায় কত যে খারাপ সম্মুখীন হতে হয় হঠাৎ মাত্র ঝড় আসলে তখন কী করবে হুম হঠাৎ মাত্র ঝড় এসছে তখন এই যে তারা যে তাড়াতাড়ি সেখান থেকে উঠে আসবে এইবারে যখন ঝড়টা হয় তখন ওই যে সাগর তো প্রচুর পরিমাণে ঢেউ হয় ওই ঢেউতে তখন ওই বোট উল্টে যায় ওই জন্য ওরা ওই সময় আগে থাকতে আবহাওয়াটা শুনে নেয় যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে ওরা ওই সাগরে আর যায় না আর যদি নদীতে সাগরে যদি আবার ঝড়টা উঠে যায় তখন তো ওটা আসতে অসুবিধা হয় তখন ওরা চেষ্টা করে আস্তে আস্তে চালিয়ে আসার কিন্তু

যখন এরা খারাপ সময় আসবে তখনই এরাবেই হয় আর যেহেতু এমন জীবিকা ওদের মাছ ধরতে না গেলেও হয় না হুম কত মানে খারাপ ঝড়ের মানে সম্মুখীন করতে হয় কিন্তু এই করে কত মায়ের কোল খালি হয়ে যায় কত খারাপ সময় আসে হ এই সময় আমরা খুব সময় ইয়ে করেছি কিন্তু আমার দাদারাও ওরকম গিয়েছিলো কিন্তু আমার দাদাদের অসুবিধা হয়নি কিন্তু ওরা ঝড়ের কবলে পড়েছিলো কিন্তু তরা সেখান থেকে ওরা তবু ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওরা এমনি ভালোভাবে ফিরতে পেরেছিলো